হ্যাঁ নমস্কার দাদা বলছি এটা তো সুরজ মিষ্টান্ন ভাণ্ডার বলছি আমি আপনাদের হচ্ছে অনেক মিষ্টির ব্যাপারে অনেক কিছু শুনেছি আর কি সেই জন্য আপনাকে ফোন করা ব্যাপারটা হচ্ছে আমি শুনছিলাম যে আপনাদের এখানে লাল মিষ্টি দইটা খুব সুন্দর আর কি তো তো আমি এটার ব্যাপারে জানতে চাইছি এর দাম কিরকম হবে দেড়শো টাকা কেজি তো আমার হচ্ছে বাড়িতে একটা ভোজনা বাড়ি রয়েছে সামনেই সেই জন্যেই চাইছিলাম যে আমি যে জিনিসগুলো খাওয়াবো সবাইকে যেমন ভালো ভালোই জিনিস হয় সেই জন্যই ভালোর দইয়ের দিক দিয়ে দেখতে গিয়ে আপনার মিষ্টি দইটাই আমি খবরটা পেলাম সেই জন্যই আপনাকে কল করা হ্যাঁ আপনার লাল দইটা হচ্ছে সাত কেজির মতো আমার লাগবে এটা হচ্ছে আগামী পনেরো তারিখ আমার বাড়িতে অন্নপ্রাশন রয়েছে সেদিন আর বলছি এই দইটা এই দইটা একটু কীভাবে বানান যদি বলেন আর কি

আচ্ছা

আচ্ছা মানে আপনার হচ্ছে এমন মিষ্টি দইটার নাম লাল মিষ্টি লাল দইটার নাম শুনেছি যে আমার বাড়িতে সবাই বলছিলো যে বাড়িতে করে খাবে আর কি সেই জন্য আপনাকে জিজ্ঞাস করা আপনার মতো কি পারবো বাড়িতে তৈরি করতে আপনার তো স্পেশাল কিছু ধরুন উপকরণ থাকে যেইগুলো তো বলবেন না হয়তো যদি হেল্প বলতেন হেল্প হতো আর স্পেশাল

আচ্ছা তো আচ্ছা আচ্ছা ওই জন্য আপনার দইটাই এতো বেশি স্বাদ হয় লাল দইটায় হ্যাঁ তো বলছি হ্যাঁ বলছি তাহলে আমাদের অন্নপ্রাশনে যে সাত কেজি দইটার অর্ডার দিলাম ওইটা কি আপনাদের দোকানে গিয়ে কনফার্ম করতে হবে না ফোনে বলে দিলেই হয়ে যাবে অ্যাডভান্স করতে অ্যাডভান্স অ্যাডভান্স তো আমি এখান থেকে করতে পারবো না তাহলে আপনাদের দোকানে আর কি কাল সকালে আপনাদের দোকান খোলা থাকবে আচ্ছা তাহলে দোকানে গিয়েই দিয়ে একেবারে কথা বলে নিচ্ছি ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ দাদা রাখছি